হ্যাঁ কারণ এখানে প্রশ্ন আছে যে আপনি কি মনে করেন যে অন্যান্য গ্রহে বাহ্যিক জীবন আছে তো শুধুমাত্র পৃথিবীই নয় যেখানে জীবন আছে কারণ এটা শুধু সৌরমন্ডলের ঘটনা এই আকাশগঙ্গা ছায়াপথেই হয়তো অনেক গ্রহ আছে যেটাতে জীবন আছে এবং অনেক ধরনের হয়তো প্রাণী বাস করে কারণ পৃথিবীর মতো দূরে পৃথিবী আর সূর্যের দূরত্ব যেরকম সেটা মানুষের বসবাসযোগ্য আবহাওয়া সৃষ্টি করে তো পৃথিবী পৃথিবী নয় আকাশগঙ্গাতে এতো অনেক ধরনের হয়তো সৌরমন্ডলের মতোন অনেক মন্ডল আছে সেটাতে এমন অবস্থান আছে যে হয়তো পৃথিবীর মতোনই অবস্থান এবং সেখানে প্রাণ থেকে থাকে হয়তো তো আমি মনে করি যে পৃথিবী কটা গোটা সৌর গোটা ব্রহ্মাণ্ডে বিশ্ব ব্রহ্মান্ডে শুধুমাত্র এই পৃথিবীই নয় যেখানে প্রাণ আছে এই কেনর উত্তরও আমি দিয়ে দিলাম এবার আছি আপনি এটি সম্পর্কে কী কী আকর্ষণীয় গল্প শিখেছেন তো প্রথমত হিন্দুইজম কারণ হিন্দু ধর্মগ্রন্থ এবং সনাতনী ধর্মগ্রন্থ আপনি অবশ্যই জানবেন রামায়ন মহাভারত এবং নানা ধরনের অনেকগুলো আছে গীতা অনেক কিছু আছে সেগুলো চারটা বেদ আছে এবং সেগুলোর মধ্যে অনেক কিছু শেখানোর আছে বিশ্ব ব্রহ্মাণ্ড শুধুমাত্র আমাদের পৃথিবীটাই নয় এর মধ্যে অনেক কিছু আকর্ষণীয় গল্প এইগুলোর মধ্যেই গল্প নয় যদিও সত্য অনেক বছর আগে ঋষি মনীষী লিখে গেছেন অনেকজন ইসাবও লিখে গেছেন যে পৃথিবীতে শুধুমাত্র আমারই নই যারা শুধু একা আছি নানা ধরনের মানুষ আছে তো এটাই বলবো যে পিচ্ছি গোটা বিশ্ব ব্রহ্মান্ডে শুধু আমরাই নই শুধু ক্ষমতাশালী কারণ আমরা বিশাল ক্ষমতা দেখাই মানুষরা যে আমরা সব কিছু করতে পারবো এই সেই কিন্তু বিশ্ব ব্রহ্মান্ডে হয়তো আমাদের থেকেও অনেক অ্যাডভান্স অনেক সিভিলাইজেশান আছে তারা যদি জান তারা যদি আমাদের থেকেও সিভিলাইজেশানে বড়ো হয় তারা হয়তো তখন পৃথিবীতে এলো তার মধ্যে আর ধ্বংস করে দিতে পারে ভালো হলে ভালো রাখতে পারে আর কিছু নয় ধন্যবাদ